আমি জল কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সাবানের গুঁড়ো তারপর যেমন পাউডার এসবই ব্যবহার করি আর আমি যেমন কাপড় শুকা মানে শুকানোর জন্য শুকাই যেভাবে একটা দড়ি টাঙিয়ে তার উপর জামা কাপড় জামা কাপড় দিয়ে শুকানো শুকাই আর আর আমি জল অপ অপচয় করছি না যেমন আমি আমি একটা বালতিতে নিয়ে তারপর জল সংরক্ষণ করে তারপর ওখানে ওখানে সাবান গুঁড়ো কিংবা সানলাইট এইসব এইসব দিয়ে তারপরে ওখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে জলগুলো ভিজিয়ে রেখে জলগুলো খানিকক্ষণ রেখে দিয়ে তার তারপরে ওখানে কাপড় কাপড়গুলো দিয়ে ভালোভাবে করি জল তারপরে ওখান থেকে হয়ে গেলে জল বালতিতে করে সংরক্ষণ করে রেখে সেটা সেগুলো দিয়ে ধুয়ে রাখ ধুয়ে দিই আর জাম সেগুলো শুকনো করে যেভাবে যেমন দুই সাইডে দুটো লাঠি দিই দুই সাইডে দুটো লাঠি দিয়ে তার মাঝখানে দড়ি বেঁধে দড়ি বেঁধে সেটা দড়ি বেঁধে ওখানে কাপড়গুলো ধুয়ে ধুয়ে তারপর ওখানে শুকাতে দিই পরিস্থিতি বলতে যেমন যখন বর্ষাকালে ঘরের এক কোণে ওখানে টেবিল রে টেবিল রেখে ওখানে টেবিল টেবিল নয় বাঁশ রেখে বাঁশ কিংবা অন্য কোনো লা লাঠি জাতীয় সেগুলো সেগুলো বেঁধে সেগুলো বেঁধে ওখানে ঝুলিয়ে দিই ঝুললে যেমন তারপরে ঘরে ঘরে ফ্যান চালিয়ে দিলেও শুকনো হবে যেমন শীতকালে শীতকালে তো যেমন রোদ পড়ে না তখন এক সাইডে যেখানে রোদ পড়ে সেখানে সেখানে দড়ি বেঁধে সেখানে ঝুলিয়ে দিলে শুকনো হবে যখন খুবই রোদ পড়ে তখন তখন জামা প্যান্ট শুকানো কোনো অসুবিধা হয় না যেখানে ঘরের এক সাইডে দিলেও জামা প্যান্ট সব শুকিয়ে যাবে তো এখানে আমি জল অপচয় করি না এখানে আমি জল অপচয় করি না বলতে একটা বালতিতে সংরক্ষণ করে রাখা জল এখানে সার্ফের গুঁড়ো সানলাইট এইসবই এইসবই দিয়ে ধুয়ে রাখলে ধুয়ে নিই যেমন আমি যেমন আমি কাপড় ধোওয়ার জন্য ইউজ করি সাবান গুঁড়ো তারপর সানলাইট ঘড়ি এইসবই বেশি ইউজ করি এ সব সব থেকে কাপড় শুকানো একটাই ই অসুবিধা হয় যেমন বৃষ্টির সময় বৃষ্টির সময় জামা কাপড় শুকানো খুবই অসুবিধা হয় যেমন ঘরের এক কোণে এক কোণে রেখে দিয়ে দড়ি বাঁধে তারপর দড়ি বেঁধে তারপরে শুকাতে দিতে হয়